ভারতের প্রিয় মানে ভারতের মধ্যে আমার প্রিয় রাজ্য কোনটি সেটা আমি অনেকবার গেছি এবং আগামী দিনে আরো যেতে চাই সেটা হলো সিকিম আর কেন এবং পাহাড় পাহাড় আমার ভীষণ ভালো লাগে আমি পাহাড়ে যেতে ভীষণ ভালোবাসি আমি সিকিমে প্রত্যেকটা পাহাড়ের কোণায় এক একটা করে গল্প আছে প্রত্যেকটা পাহাড়ের মানে যাচ্ছি আর একটা পাহাড়ের ভিউ মানে দৃশ্যটা আলাদা রকম একই রকম লাগছে না বার বার যতটাই যাচ্ছি এগিয়ে ততটাই মনে হচ্ছে আরো সুন্দর আরো সুন্দর আরো ভালো লাগছে আরো নতুন নতুন ভিউ দেখতে পাচ্ছি এই পাহাড়টা এরকম এই পাহাড়টার ভিউ আরেক রকম এই রাস্তাটা এরকম তো ভীষণ ভালো লেগেছে আমার আর ওখানে আমি বারবার যেতে চাই আমি অলরেডি তিনবার সিকিম ঘুরে এসেছি ওয়েস্ট সিকিম ইস্ট সিকিম গ্যাংটক মল ওখানে একটা আলাদাই সুন্দর একটা মানে ওয়েদার বলুন বা আর মানুষের ব্যবহার বলুন কালচার বলুন তাদের হোমস্টেতে থাকার যে এক্সপিরিয়েন্স তাদের হাতের যে অথেনটিক ওখানকার খাবার ভীষণ ভালো লেগেছে আমার আমি তাই জন্য আমি আবার সিকিম যেতে চাই সিকিমে গিয়ে আবার এক্সপিরিয়েন্স করতে চাই আমি গরম কালেও সিকিম গেছি আমি ঠান্ডা কালেও সিকিম গেছি ওখানের বরফ গরমকালের যে সুন্দর ওয়েদার পাহাড় গলা মানে পাহাড়ের বরফ গলা জল ঝর্ণার জল মানে ভীষণ ভালো লেগেছে আমার আমি সিকিমের পুরো সিকিমটা কভার করেছি এবং আমি আরো সিকিমের কিছু ছোটো ছোটো গ্রাম আছে আমরা শিলারি গাঁও থেকে স্টার্ট করেছিলাম সেখানে গিয়ে অনেক জায়গায় ঘুরেছি এবং হ্যাঁ আমি আবারও যেতে চাই সিকিম আর সিকিমে আমার ভীষণ প্রিয় জায়গা আমি আরো অনেক জায়গাতে গেছি কিন্তু সবথেকে ভালো লেগেছে আমার সিকিম ছোট্ট একটা রাজ্য খুব সুন্দর একটা জায়গা